কোনো অসুবিধা হয়নি আমাদের পরিষেবা আমাদের যে মেন ক্যানেল আছে সেই ক্যানেলের জল বেরোনোর সুবিধাও রয়েছে এখানে কোনো অসুবিধা বলতে কোনো কিছু হয় না জলাশয় থেকে যে আমরা এখানে বাড়ি থেকে বিকেলে যাই ওই জলাশয়ের ধারে আমরা বসে থাকি কিছু সময় কাটাই অনেকটা কাটি সময় কাটাই বন্ধুবান্ধব নিয়ে যাই সময় কাটাই নৌকায় চড়ি নৌকায় জলাশয়ের মধ্যে আমরা ঘুরতে থাকি সন্ধে নামার আগে আমরা বাড়ি ফিরে আসি তা আমাদের এখানের জলাশয় খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এতে কোনো অসুবিধা হয় না আর অসুবিধার কোনো কথাই নেই এখানে খুবই ভালো পরিষেবা অসুবিধা হয় না জলের সমস্যাও কোনো অসুবিধা নাই কোনো কিছুই প্রবলেম হয় নি আজ পর্যন্ত এইটুকুই